তেরোই সেপ্টেম্বর দু হাজার পনেরো সালে আমার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেন এবং তিনি তাহার চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং টোটালি অন্ধ হয়ে যান এর পরবর্তীকালে চিকিৎসা করানোর চেষ্টা করি এবং একাধিকভাবে চিকিৎসা করানোর পরেও সুস্থ করতে পারিনি এবং বাবা সম্পূর্ণভাবে দৃষ্টিহীনতা হারিয়ে ফেলেন এবং তার পরবর্তীকালে আমার তখনও বয়স আঠেরো বছরের নীচে এবং সেই সময় আমি আমার পরিবারের বাবার চিকিৎসা করায় এবং সাথে সাথে আমি আমার নিজের পড়াশোনা চালিয়ে যাই এবং সফলভাবে আমি গ্যাজুয়েট সফলভাবে আমি আমার পড়াশোনা কমপ্লিট করি এবং তার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে বাবা মায়ের চিকিৎসা এবং দায়িত্ববোধ নিয়ে আমি সংসার পরিচালনা করতে থাকি এবং আমি সফলভাবে আমার বাবা মায়ের দায়িত্ব নিতে পেরেছি এবং সংসার পরিচালনা করতে পেরেছি এছাড়াও আমি আমার বন্ধুবান্ধবদের বিভিন্নরকম সমস্যা দেখা দিলে তাদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করি এবং সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং বেশীরভাগ ক্ষেত্রে সফলও হই এছাড়া বিভিন্ন পাড়া প্রতিবেশীর সমস্যা দেখা দিলে আমি আমার নিজের সাধ্য অনুযায়ী সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করি এবং সফলভাবে সেটা করতেও পারি বলে আমি মনে করি এবং এই ব্যাপারে আমি নিজেকে আর পাঁচজন আমার বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশী অন্য ব্যক্তিদের থেকে নিজেকে অনেকটাই সফল হবে মনে করি